বাইক প্রেমীদের কাছে বাইক শুধুমাত্র একটি শখের জিনিস না তাদের জীবন থাকা জুড়ে জীবনের সঙ্গে জুড়ে থাকা একটি যন্ত্র বাইকের খেয়াল যদি রাখতে হয় অবশ্যই বাইককে প্রতিনিয়ত চড়ার পরে সেগুলো মোছা ঠিকঠাক ইঞ্জিন অয়েল প্রদান করা বাইকে যাতে ভিতরের যন্ত্রপাতি সেগুলো বিকল না হয়ে যায় এছাড়া বাইকের বিভিন্ন পার্টস তাতে যদি কোনো কিছু বদলাতে হয় সেগুলো নিজে না বদলে উপযুক্ত মেকানিক বা দক্ষ ইঞ্জিনিয়ার কাছে গিয়ে সেগুলো অবশ্যই বদলানো প্রয়োজন আমি মনে করি যখন প্রচুর বাইক চালানো হয় অবশ্যই বাইক চালানো একটা ক্লান্তিকর বিষয় যখন কোনো লং রুটে কাজের প্রয়োজনে প্রতিনিয়ত বাইক চালাতে হয় অবশ্যই বাইক চালানো একটা ক্লান্তিকর বিষয় যদি বাইক নিয়ে কোথাও ঘুরতে বেড়াতে বেড়াতে যাওয়া হয় বা সঙ্গী থাকে তাহলে কোনোমতেই বাইক চালানো কখনোই ক্লান্তিকর বিষয় হতে পারে না এবং বরঞ্চ মজাদার আর মজাদার রাইডিংয়ে পরিণত হয় বাইক চালানো এবং যদি লং রুটে কখনও বেরিয়ে পড়ি অবশ্যই অবশ্যই চারপাশের পরিবেশ তাছাড়া রাস্তায় যে চলার আনন্দ সেটা কিন্তু সবথেকে বড় আনন্দ সেটাই কিন্তু সবথেকে বড় অনুপ্রাণিত হওয়ার মতো বিষয়গুলো এছাড়া যে বিষয়গুলো অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত সেটা হচ্ছে যখন লং রুটে যাচ্ছি সেখানকার পরিবেশ পরিস্থিতি বুঝে নেওয়া স্থানীয় পুলিশ স্টেশন বা কতটা নিরাপদ দূরত্বে যেতে হবে সে বিষয়ে স্থানীয় কোনো মাধ্যম বা স্থানীয় কোনো এজেন্সির কাছ থেকে আগে জেনে নেওয়া সেখানে কত তাড়াতাড়ি সুরক্ষা সুরক্ষা পাওয়া যাবে সে বিষয়টা আগে জেনে নেওয়া হঠাৎ যদি বাইক খারাপ হয়ে যায় প্রয়োজনীয় সার্ভিস সেন্টারগুলো কত দূরে আছে বা কত কিলোমিটার দূরে আছে সেগুলো অবশ্যই জেনে নেওয়া অবশ্যই উচিত এছাড়া ওদের ইমার্জেন্সি যে নাম্বার বা ইমার্জেন্সি যে সুবিধাগুলো আছে সেই নাম্বারগুলো অবশ্যই নোট করে নেওয়া উচিত যাতে কোথাও বেরিয়ে যদি কোথাও দূরে কোনো অসুবিধায় পড়তে হয় যাতে সহজে আমরা সুবিধা পেতে পারি সহজে সমস্যার সমাধান হয় সেগুলো খেয়াল রাখা অত্যন্ত জরুরি